গেমিং সম্প্রদায়ের অংশ যখন আমি ছিলাম তখন আমি কখনোই ভাবতে পারি নি যে একটা গেম একটা এরকম ডিজিটাল জিনিসের দ্বারা আমি এতো বা ভালো বন্ধু পাবো এবং তাদের সাথে এতো ভালো সম্পর্ক গড়ে উঠবে গেমিং সম্প্রদায়ের অংশ হওয়ার সমায় আমি বেশিরভাগ ওদের সাথেই সময় কাটাতাম এবং ওই গেমের ব্যাপারেই আমাদের মধ্যে আলোচনা হতো এবং সেটি একটি বিশেষ মজার বিষয় যেমন যখনই আমরা কোনো কথা বলছি কীভাবে গেমটা আরো ভালো করা যায় গেমের বিভিন্ন কৌশল আর ওই নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিকস এইগুলো নিয়ে আলোচনা করতাম এবং খেলতাম যখন তখনো খুব ভালো একটা আমাদের সম্পর্ক গড়ে উঠেছিলো বলে আরো মজা আরো বেশি মজা লাগতো এবং তার সাথেসাথেই সাথেসাথেই আমরা বিভিন্ন গেমিং টুর্নামেন্টেও গেছি এবং লাইভ স্ট্রিমিংয়েরও ব্যবস্থা ছিল আমি লাইভ স্ট্রিমিং খুব একটা করি নি কিন্তু আমরা বহু টুর্নামেন্টে গেছি এবং টুর্নামেন্টে বহু দর্শকদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং কিছু কিছু টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করে জিতেওছি এবং এই সুযোগ শুধুমাত্র আমি পেয়েছি একটি গেমিং সম্প্রদায়ে থাকার জন্য এবং গেমিং সম্প্রদায়ে থাকার কারণে গেম খেলার পাশাপাশি যেটা আমায় ভবিষ্যতে হেল্প করবে ভবিষ্যতে সাহায্য করবে যেরকম কাস্টাম কন্টেন্ট ক্রিয়েট করা তারপরে কী করে ডেভেলপমেন্ট করা কোনো ডিজিটাল গেমের এইগুলোও শিখেছি এবং টুর্নামেন্টে যখন যেতাম বহু দর্শকদের সাথে আমার পরিচয় হয় এবং তারাও আমাকে বহু সাধ সাহায্যের হাত বাড়ায় এবং এর সাথে সাথে নতুন গেমার যারা তাদ তারাও আমাদের দেখে বেশ উৎসাহ হতো এবং শেখার চেষ্টা করতো এইভাবে লোককেও আমরা সাহায্য করেছি এবং বিভিন্ন ফোরাম বা সোশ্যাল মিডিয়া গ্রুপে আমাদের দেখানো হয়েছে আমাদের প্রদর্শন করানো হয়েছে এবং সেটা দিয়েও খুব সাহায্য হয়েছে এবং প্রতিযোগিতায় যেহেতু অংশগ্রহণ করেছিলাম কিছু কিছু প্রতিযোগিতা জেতার কারণে ওই অর্থ দিয়ে আমার আর্থিক সাহায্যও হয়েছে এবং আমি এখন স্থির দেখতে গেলে ও শুধুমাত্র গ্রেমে গেমের জন্য